হ্যালো আচ্ছা কী দাদা আপনি যে পাথর কাটার সেতুর পাশে যে কালী মন্দির আছে ওখানে এখন যান তো ওখানে যান তো তাহলে আমিও ওখান দিয়ে যাই আপনার সাথে প্রায় দেখা হত তাহলে ওই কালী মন্দিরে তো খুব জাগ্রত্র পুজো হয় হ্যাঁ তাহলে ওখানে যে আরতি দেওয়ার সময় আগের আগের দিন দিয়েছিলাম একসঙ্গে যে আরতি দেখলাম খুব সুন্দর লেগেছিলো আচ্ছা আবার বলুন কবে যাবেন বল দেখি আমিও সেইদিন যাব তাহলে আচ্ছা পরশু দিন পারবেন হ্যাঁ পরশুফিন তাহলে সন্ধ্যের সময় আরতিটা গিয়ে দেখব একটা সত্যি কঠা পাথরঘাটা সেতুর পাশে যে কালীমন্দির সন্ধ্যা আরতিটা খুব সুন্দর লাগে হ্যাঁ তাহলে আপনিও আসুন তাহলে সন্ধ্যের সময় আসুন একসঙ্গে গিয়ে দেখবো ওইটা দুজনে উপভোগ করবো আর ওইখানে যে যে পূজোগুলো হয় পুজোর ভোগ তো খুব সুন্দর আপনি খেয়েছেন ঠিক আছে তাহলে একটু তাহলে একটু সকাল সকাল যেতে হবে এবার শুধু সন্ধ্যের সময় গেলে শুধু সন্ধ্যে আরতিটাই দেখতে হবে ভোগ খেতে পারবেন না আপনি ধরুন ওখান থেকে এই ঘন্টাখানেক আগে বেরিয়ে আসুন আসলে আমরা পাঁচটায় পৌঁছে যাবো পাঁচটায় গেলে ভোগটা খাব তারপর আরতি হবে হ্যাঁ সে ঠিক আছে ঘুরে দেখা যাবে এসব মন্দিরের আসপাশটা ঘুরলে তাতেই অনেক টাইম হয়ে যাবে এতো অপূর্ব মন্দির

ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ